হ্যাঁ দাদা কি এই যে আপনাকে একটা শার্ট তৈরি করতে দিয়েছিলাম তো হ্যালো ওটাতে যে কালকে নিয়ে এসছি ওটা ভালো করে ফিটিং হয় নি হ্যাঁ ওই যে হাতটা ছোটো হয়ে গেছে তারপরে বডিটা হচ্ছে বড়ো হয়ে গেছে ভালো ফিটিংটা করান নি তো

তাহলে ওইটা কালকে দিয়ে আসবো

হুম ঠিক আছে